আমার মতে যোগ ব্যায়াম শুরু করার সঠিক সময় একদম ছোটো বয়সে আট দশ বছর বয়সেই শুরু করে দেওয়া উচিত বরং আগে করলে আরো ভালো হয় এই অল্প বয়সে শুরু করলে শুরু করার সুবিধা এই তখন শরীরের যেটা ফ্লেক্সিবিলিটি মানে অর্থাৎ কী বলবো শরীরের অঙ্গপ্রত্যঙ্গ বিভিন্নভাবে পরিচালনা করার অনেক সুবিধা হয় হাড় শক্ত হয়ে যায়না পেশী শক্ত হয়ে যায়না এ অবস্থাতেই শুরু করা দরকার ছোটো থেকেই